আমার কাস্টমাররা সবাই মোটামুটি ভালো এবার সবার নিজের নিজের চিন্তা ভাবনা অনুযায়ী তারা হয় বলব না যে সবাই ভালো কিছুজন ভালো কিছুজন খারাপ তবে বেশিরভাগটাই ভালো তারা আমাকে আমার কাজ খুব পছন্দ করে আমাকে খুব পছন্দ করে আর তারা যেরকম বলে দেয় আমি চেষ্টা করি নিজের মতো করে সেটাকে বানানোর অনেক কাস্টমার আছে যারা বলেন যে দিদি আপনি যেটা বানিয়ে দেন সেটা খুব সুন্দর হয় তো আপনি আপনার মতো করেই বানিয়ে দিন আমরা কিছু বলব না আবার অনেক কাস্টমার আছে যারা অনেকরকম ডিমান্ড করে যান বা সেইরকম অনুযায়ী হয়তো বানাতে না পারার জন্য তারা মন খারাপ করেন তবে তারাও উৎসাহ দেন যাতে আমি আরও ভালোভাবে করি এইরকমই আমার কাস্টমাররা আমার সাথে কাস্টমারদের সম্পর্ক খুবই ভালো তারা আমার সাথে গল্প করে কথা বলে আর তাদের সব প্রয়োজন আমাকে দিয়ে যায় যেরকম সেলাই করবেন বুনন করবেন অনেক সেলাইও দেয় অনেকে বোনার কাজ দেয় আমি ভালো খুব সুন্দর ভালো কাঁথাস্টিচের কাজ করি বলে সেগুলোও দিয়ে যায় আমার একটা ছোটো ব্যবসা আছে যেটা আমি বাড়িতেই চালাই আমার কোনো দোকান টোকান নেই আমি বাড়িতেই ব্যবসাটা করি আর এই জামার জন্য আমার বিভিন্ন রকম দাম থাকে যদি খুব বেশি কাজ করায় তার দাম একটু বেশি হয় যেমন যদি একটা চুড়িদার সোজা কোনো সোজা চুড়িদার করায় যার মধ্যে কোনো ডিজাইন হবে না বা তাদের কোনো ডিমান্ড অনুযায়ী কিছু হবে না তাহলে আমি সেটার দাম দেড়শো টাকা নিই আর যদি কোনো ডিজাইন করায় তার থেকে কুড়ি টাকা বেশি নিই যদি সেই ডিজাইনটা কঠিন হয় বা অনেক খাটতে হয় তাহলে তার দাম আমার আড়াইশো টাকা তিনশো টাকাও হয়ে যায় আমি শার্ট বানাই না আমি মেয়েদের জিনিস বানাই ব্লাউজ বানাতে আমি আড়াইশো টাকা করে নিই সালোয়ার স্যুট বানাতে আমি দুশো টাকা করে নিই আর এমনি টপ প্যান্ট যেমন বানাই সেরকম দাম নিই কাজের উপরে দামটা নির্ভর করে তবে দেড়শো থেকেই শুরু থাকে যে যেমন বলে সেরকম বানিয়ে দিই